মহিলারা জাল নিয়ে বা ছিপ নিয়ে মাছ ধরতে সহায়তা করে তারপরে খালেও অনেকে হাত চাপা করেও মাছ ধরে মহিলারা সমুদ্রে মাছ ধরতে যায় না কারণ সমুদ্রে অনেক ডিপ থাকে মাছ কাঁকড়া কুমির হাঙর এসব থাকে সেই জন্য যায় না মহিলারা ওই সবে মেয়ে বউরা একসাথে মাছ ধরতে পছন্দ করে সেই জন্য খুব মজা হয় যায় জাল নিয়ে ছিপ নিয়ে